হ্যাঁ যোগব্যায়াম কেবল ব্যায়ামের একটি রূপ যোগব্যায়াম বিভিন্ন রকম হতে পারে যোগব্যায়াম নানান প্রকারের হয় যোগব্যায়ামের বিভিন্ন ভাগ থাকে যেমন পদ্মাসন শবাসন হাগাসন বিভিন্ন আসন হয় বজ্রাসন যার মধ্যে একটা অন্যতম সমস্ত কিছুই যোগব্যায়ামের ভাগ যোগব্যায়াম বিভিন্ন রকম হতে পারে যোগব্যায়াম সাধারণত হাতের মাধ্যমে বা পায়ের বিভিন্ন অঙ্গের মাধ্যমে হয় যোগব্যায়ামের জন্য কোনো যন্ত্র লাগে না যেমন জিম একটা আলাদা ব্যায়াম যোগব্যায়ামের জন্য কেবলমাত্র ফাঁকা একটা ময়দান লাগে যেখানে গাছপালা রয়েছে এরকম ফাঁকা একর একটা ময়দান এবং একটি আসন যেখানে বসে যোগব্যায়াম করা হয় যোগব্যায়ামের নানা রূপ রয়েছে বা নানা ভাগ রয়েছে ব্যায়ামের নানা রূপ আছে বা নানা ভাগ আছে যার মধ্যে যোগব্যায়াম একটি পড়ে ব্যায়াম বিভিন্ন রকম হতে পারে ব্যায়াম বলতে গেলে জিমন্যাস্টিককেও বোঝায় ব্যায়াম বলতে গেলে জিমকেও বোঝায় যোগব্যায়াম সেই ব্যায়ামের একটি রূপ